হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি খুলতে তো পারেন হ্যাঁ সে ও তো ছোটো ও তো পারবে না কোনো গার্জেনকে সাথে আসতে হবে সাথে না দেখুন আপনার আপনার এজ কত আচ্ছা আপনি যথেষ্ট বড় ও তো ছোটো অষ্টম শ্রেণিতে পড়ে ওদের তো অত ছোটোবেলাতে প্যান কার্ড তো হয় না আপনি আধার কার্ডটা নিয়ে আসতে পারেন ওর ওর তো মনে হয় ভোটার কার্ড আই ডি প্রুফ এখনও হয়নি আঠেরো বছর ছাড়া হবে না তো আপনি ওর শুধু আধার কার্ডটা নিয়েই আসতে পারেন আধার কার্ড আর তার সাথে হ্যাঁ তার সাথে তিন কপি ছবি আনবে আর এখানে ফর্মটা ফিল আপ করবেন পাসপোর্ট সাইজ ছবি না না কালার আনবে হ্যাঁ কালার পিকচার আনবে বলুন পাঁচশো টাকার মতো দেবে হ্যাঁ আপনি ওটা পরে তুলেও নিতে পারেন হুম দেখুন প্রত্যেক শনিবার তো ব্যাংক তো খোলা থাকে না আপনি নিশ্চই জানেন যে চার সপ্তাহে চার দিনের মধ্যে দুটো শনিবার বন্ধ থাকে আর দুটো শনিবার খোলা থাকে আমাদের সেকেন্ড উইক আর লাস্ট উইকটা অফ থাকে শনিবার হ্যাঁ হ্যাঁ সেদিন আসতে পারেন কিন্তু শনিবার হাফ বেলা সেটা মনে রাখবেন দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে দেড়টার আগে আসতে হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আসতে পারেন অসুবিধা নেই

হ্যাঁ হ্যাঁ সকাল দশটায় খুলে যায় হ্যাঁ আপনি ওই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আসবেন হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না ওই সব লাগবে না ওর আধার কার্ড নিয়ে আসবেন তাহলেই হবে আর ছবি নিয়ে আসবেন এসে আপনি নর্মাল ফর্মটা ফিল আপ করবেন তাহলেই হবে ও তো কোনো একটা স্কুলে পড়ে হ্যাঁ সেই স্কুলের হয়তো নামটা লাগতে পারে ফর্ম ফিল আপে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি ওকে নিয়ে সে আমি বলে দেবো কার কাছে করতে হবে না হবে আপনি করে নেবেন হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ